দেখুন যতদূর আমার মনে হয় সংস্কৃত তো সব জায়গাতেই ইতিহাস এবং ভূগোল দ্বারা প্রভাবিত হবেই এটাই স্বাভাবিক কারণ ইতিহাস বলতে তো আমাদের প্রাচীন কাল থেকে যেগুলো ঘটে এসেছে সেইগুলোই আর তার দ্বারা তো অবশ্যই প্রভাবিত হবে সংস্কৃতি আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ধরতে গেলে সেই শশাঙ্কের আমল থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম উত্থান পতন দেখে আসছে তো তারপরে এল ইংরেজ পিরিয়ড ইংরেজ পিরিয়ডে তো পশ্চিমবঙ্গেই ছিল ভারতের কেন্দ্রস্থল কলকাতাই ছিল ভারতের রাজধানী তো এদিক থেকে অনেকটাই মিশ্র সংস্কৃতির মধ্যেই পড়ে গিয়েছে আর ভূগোলের কথা বলতে গেলে পশ্চিমবঙ্গের বিস্তৃ তি তো অনেকটাই বেশি সেই দার্জিলিং থেকে সুন্দরবন তো এক্ষেত্রে ভূগোলের প্রভাব পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে অনেকটাই বেশি কারণ ভৌগলিক দিক থেকে তো জনবসতি বা জনসাধারণ তাদের নির্দিষ্ট একটা নিয়মে চলে সেখান থেকে এক এক জায়গায় এক এক রকম পরিবেশ এক এক রকম আবহাওয়া এক এক রকম ভূমিরূপ তো সেদিক থেকে পশ্চিমবঙ্গের সংস্কৃতি অবশ্যই ভূগোল দ্বারা অনেকটাই প্রভাবিত বলে আমার মনে হয়